ভারতীয় মিডিয়া সম্পর্কে আমি মনে করি মিডিয়া থাকার দরকার আছে মিডিয়ার মাধ্যমে আমরা যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেয়ে থাকি আর খবরগুলো এমনিতে আমাদের মিডিয়ায় আগেই দিয়ে দিতে পারে মিডিয়া না থাকলে এগুলো সম্ভব হতো না আর বিখ্যাত সংবাদপত্র বলতে গেলে আমি আনন্দবাজার পত্রিকা আর বর্তমান পত্রিকার কথাই বলবো কেননা ওই দুটোই আমি পড়ে থাকি এছাড়াও অনেক সংবাদপত্র আছে যেগুলো আমার পড়া হয়ে ওঠে না আর নিউজ চ্যানেল সম্পর্কে বলতে বললে আমি সমস্ত নিউজ চ্যানেলগুলো দেখা আমার সম্ভব হয় না তবে যে নিউজ চ্যানেলটা দেখি চব্বিশ ঘন্টা আর ই টিভি বাংলা আর জি বাংলা এইগুলোর নিউজগুলোই আমি মোটামুটি শুনে থাকি এরা কোনো অপ্রাসঙ্গিক খবর দেয় না মোটামুটি প্রাসঙ্গিক খবরই আমরা পাই আর সংবাদপত্রতেও সংবাদপত্র পড়লেও আমরা সমস্ত খবরই খুব ভালোভাবে জানতে পারি কেননা ওখানে বিশদভাবে বিবরণ থাকে নিউজ চ্যানেলে যেটুকু খবর আমরা পাই সেখানে তো মোটামুটি দশ মিনিট পনেরো মিনিটের নিউজ তাতে সমস্ত কিছু হয়তো বলা যায় না কিন্তু খবর আমরা ঠিকঠাকই পেয়ে থাকি